হ্যাঁ বলুন আমি মাংস কিনব আর কি বিয়ে আছে ওই জন্যে ফোন করেছিলাম আমি থেকে বলছি হ্যাঁ বলছিলাম যে আপনার তো মাংসের দোকান আছে হ্যাঁ বলছিলাম যে মাংস অর্ডার করব ভাবছিলাম অর্ডার করা যাবে হ্যাঁ আমার দাদার বিয়ে আছে দশ তারিখে বুঝতে পারলেন তো হ্যাঁ দিয়ে আপনার কাছে মাংস নেবো পঞ্চাশ কেজি মতো লোক আছে পাঁচশোটা মতো হবে

ষাট কেজি লাগবে ও বাড়ি থেকে বলছিল পঞ্চাশ মতো নেব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দশ তারিখ কত করে কিলো মাংস ও দুশো টাকা করে হবে না তাও একটু কমান পাঁচ টাকা কমে আর কী আছে কুড়ি টাকা পুরোপুরি ছেড়ে দিন দশ দুশো টাকা নিন আমি তো আপনার কাছে মাংস নিই বলুন পাঁচ টাকা কম কী আছে আপনার কাছে প্রতিটা অকেশানে বা আরও কিছু হলে আপনার কাছেই তো মাংস কিনি

দুশো টাকা করে দেবেন হয়ে যাবে নিন হ্যাঁ দেখব তাহলে ঠিক আছে তাই হবে বলছেন যখন মানে হুম ওই বলছি গলা ফুসফুসি হজমি ওইগুলো দেবেন না ঠিক আছে হ্যাঁ একটু লেগ পিস দেখে দেবেন বেশি ফুল দশটা মতো দেবেন

হ্যাঁ আমরা মনের মতো হ্যাঁ ঠিক আছে তাহলে দশ তারিখে যাচ্ছি ঠিক আছে হ্যাঁ থ্যাঙ্ক ইউ রাখুন ঠিক আছে